আমি আমার আঁকার জন্য অনুপ্রেরণা পেতে অনলাইন উৎস যেমন ফেসবুক ইনস্ট্রাগ্রাম ইউটিউব এইগুলো ইউস করেছি কারণ ইনস্ট্রাগ্রামে অনেক রকমের জিনিস দেখা যায় যেকানে ফেলে দেওয়া জিনিসগুলোকে অনেক ভালোভাবে তৈরি করা হয় ঘর সাজানোর জন্য তো গাড়িতে কিছু ডেকোরেশন করার জন্য অনেক রকমের জিনিস মানে শেকা যায় আর ইউটুবে ইউটিউব বলতে যেমন যেমন যে যারা মানে ড্রয়িং ভালোভাবে পারে তারা ওখানে এমনভাবে দেখায় যে মানে খুব সহজেই শেখা যায় যারা ড্রয়িং পারে না তারাও সেগুলোকে শিখে অনেক কিছু বানাতে পেরেচে ড্রয়িং করতে পেরেছে আর ফেসবুক ফেসবুকে যেমন ফেসবুকে অনেক রকমের আঁকা শেখা যায় খুব সহজ পদ্ধতিতে ওরা শেখায় যেখান থেকে আমি অনেক রকমের ড্রয়িংও শিখেছি অনেক রকমের মানে সহজভাবে করতে শিখেছি আর সব থেকে বেশি ব্যবহার বলতে ফেসবুক ইনস্ট্রাগ্রাম ইউটিউব তিনটেই করি কিন্তু ইনস্ট্রাগ্রামটা একটু বেশি করি কারণ ইনস্ট্রাগ্রামে যেমন ওই ঘর সাজানো বললাম যেমন ঘর সাজানোর জন্য অনেক রকমের দেখায় ফেলে দেওয়া জিনিসগুলোকে ভালোভাবে তৈরি করতে শেখায় আর যেখানে মানে ছোটো টুকটাক জিনিস নিয়ে অনেক কিছু করতে শিখিয়েছে আর বাজে জিনিসগুলোকেও মানে ভালো ভাবে রেখে দেওয়ার জন্যও শিখিয়েছে ইনস্ট্রাগ্রামটা একটু বেশিই ইউস করি কারণ ওটা ভালো লাগে